রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই কথাটি উল্লেখ আছে বর্ণপরিচয়ে যেমন আমি যদি কোনো কাজ করে থাকি তবে সে কাজটা নিয়ে আর আমি ভাবি না যেমন আমি একটা পার্লারে সাজাতে গিয়েছি এবং সেই সাজানোটা আমার ভুল হচ্ছে তবুও আমি আর কিছু ভাবি না যেই ভাবে হচ্ছে সেই ভাবে আমি করে যাই